পশ্চিম বর্ধমান জেলা মেইনলি গঠন হয়েছে সাত এপ্রিল দু হাজার সতেরো সালে পশ্চিম বর্ধমান জেলার সীমানা হচ্ছে আপনার পানাগড় থেকে বড়াকর পর্যন্ত এরিয়া মেইন সদর শহর হচ্ছে আসানসোল আসানসোল অনেক পুরোনো শহর এখানে অনেক খনিজ সম্পদ এবং লোহা ইস্পাত আছে এবং আরেকটি শহর দুর্গাপুর সেখানেও লোহা ইস্পাত আছে এবং নাম করা একজন বিখ্যাত কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থানও এই পশ্চিম বর্ধমান জেলাতেই হয়েছে চুরুলিয়ায় এবং এখানে একটি জলবিদ্যুৎ কেন্দ্রও আছে মাইথন জলবিদ্যুৎ কেন্দ্র ডিভিসি যেটা